হ্যাঁ ম্যাডাম সাইড দিচ্ছি দিচ্ছি ম্যাডাম হুম করবো ম্যাডাম এত টোটো রয়েছে তাই এই জন্য তো জ্যাম হয়ে যাচ্ছে হ্যাঁ ম্যাডাম আমি চেষ্টা করছি লাইনভাবে যাবার হ্যাঁ যে ম্যাডাম দেখবেন আমি আমি গরিব মানুষ ম্যাডাম কোথার থেকে পয়সা দেবো চেষ্টা করুন যাতে আমাদের কেস ফেস না হয় ঠিক আছে ম্যাডাম চেষ্টা করছি সাইডে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা ম্যাডাম ঠিক ঠিক আছে এই লাইনে আমি ম্যাডাম দু বছর ধরে আছি ম্যাডাম সবই ম্যাডাম ম্যাডাম সবই তো জানি কিন্তু কী করবো গরিব মানুষ যদি যাতে যেতে পারি এটু পয়সা বেশি ইনকাম করতে পারবো এই এ কী করবো ম্যাডাম দেখে এই জায়গা পেয়েছি তাই ঢুকে গেছি ভেতরে আচ্ছা আচ্ছা ম্যাডাম আমি চেষ্টা করবো রুলস মেনে চলার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব ঠিক একদম পুরো ওকে আছে হর্ন ব্রেক ট্রেক সব মোটামুটি ঠিকঠাক করে রেখেছি কোনো কিছু সমস্যা নেই